হ্যাঁ শুনতে পাচ্ছেন বলুন হ্যাঁ এটা টেলার আপনি কে বলছেন

আচ্ছা ঠিক আছে কাপড় কি আমার এখান থেকেই কিনবেন না আপনি আলাদা জায়গায় কিনেছেন হ্যাঁ আমার এখানে আমি ছিটও রাখি তাহলে আপনি দেখতে পারেন দেখে তারপর নিতে পারেন আর যদি আপনার থাকে আমি সেটাও কাটিয়ে দিই আছে যেমন দাম সেরকম আছে কমা থেকে একদম ভালো সবরকমই আছে দুশো থেকেও শুরু আছে একদম পাঁচশো হাজার বারোশো এরকম পর্যন্ত পিসের প্রাইস আছে হ্যাঁ সব ব্র্যান্ডেরই মাল হবে দেখুন রেমন্ডসটাতো একটু ভালো কোম্পানি ওটা প্রায় সাতশো আটশোর মতো দাম পড়বে

এরপর কাটানির খরচা আছে কাটানো চার্জ আমার এমনি চার্জ মিনিমাম তিনশো টাকা এরপরে যেমন দেখে দেখব কীরকম ধরনের আপনি বলেন সেই অনুযায়ী এরপর বাড়বে হ্যাঁ মোটামুটি তো একটু তো বাড়বেই এবারে না এলে সামনাসামনি কীরকম কী কাটবে কীরকম দামটা হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন আপনি পাচ্ছেন বলছি আপনি আসলেন আসার পর দামটা কীরকম কী হচ্ছে তার উপরেই তো আপনার জিনিসটা নির্ভর করবে আপনি দুটো যদি আমার কাছেই পিস নিয়ে কাটান আর ভালো কোম্পানির নেন মিনিমাম পনেরোশো টাকা কি দুহাজার টাকা এরকম দুহাজার টাকা পড়ে যাবে দুটোয় দেখুন আজকালকার দিনে বুঝতেই পারছেন তো সমস্ত মজুরি দোকানদার এদেরকে নিয়ে তো কাজ বাজ করতে হচ্ছে কম আর কত আর কম করতে পারব এ আমি তো বেশি কম করতে পারব না ঠিক আছে পঞ্চাশ টাকা কম দেবেন আর কী বলব একশো টাকা কম করলে আমার আপনি পিস আমার দোকান থেকেই নেবেন আবার আমাকেই কাটাতে হবে তাহলে পুরোটারই তো চার্জ এর চার্জটা আমি করেছি তবুও দেখে বলছি পঞ্চাশ টাকা পারব না আশি টাকা পর্যন্ত যদি রাজি থাকেন দেখুন তাহলে তাহলে নিয়ে আসবেন বা আসবেন হ্যাঁ বিকেলের দিকে দোকান খোলা থাকে হুম তবে পাঁচটার পর আসবেন হ্যাঁ হুম ঠিক আছে